আমার কাছে যে ফোনটা রয়েছে সেটা সম্পর্কে ইতিবাচক তো বহু কথাই বলা যায় তার মধ্যে প্রধান হলো যে কারণ ফোনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটার সাহায্যে মানে বিভিন্ন জায়গার খবর খবর বা অন্যান্য আমার কাজের বিষয় তথ্য আমি পেয়ে থাকি তাছাড়া আমি আমার ফোন থেকে বিভিন্ন ধরণের গেম খেলি এবং সেই গেম থেকেও আমি প্রচুর টাকা রোজগার করি তাছাড়া আমি তো আমি আমার ফোন থেকে ফোন থেকে লাইভ আমার প্রিয় খেলাগুলি দেখি তাছাড়া ফোন তো মানে আমার কাজের ক্ষেত্রে মানে হিসাব পত্তের ক্ষেত্রে ক্যালকুলেটরের কাজ করে এছাড়া ইলেকট্রিক চলে গেলে আমি আমার ফোন থেকে লাইট জ্বালিয়ে আমি আমার অন্ধকারত্ব দূর করতে পারি এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার খবর আমি আমার নিজের কাজের জায়গা থেকে পেয়ে যাই এবং আবহাওয়া এই সম্পর্কেও আমি আমার ফোন থেকেই সে সব খবর পেতে থাকি